হ্যাঁ আমি বলছিলাম একটু তো টাইম লাগবে হ্যাঁ বুঝতেই তো পারছেন লোকের বাড়ি কাজ করে খাই তারপরে বাচ্চা কাচ্চাও আছে ওদের মুখেও তো দুটো অন্ন তুলে দিতে হয় অ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ আমি বুঝতে পারছি আর আর একটু একটু সময় দিন আপনি তো বুজতে পারছেন আমি গরীব মানুষ লোকের বাড়ি কাজ করে খাই আমি একটু একটু করে জমা করছি একটু একটু করে জমা করে আমি অবশ্যই আপনার ঋণ পরিশোধ করে দেবো হ্যাঁ আমি আমি চেষ্টা করছি দেখুন আমি চেষ্টা করছি বুঝতেই তো পারছেন গরীব মানুষ বাচ্চা কাচ্চার সংসার লোকের বাড়ি কাজ করে খাই বুঝতেই তো পারছেন আপনাদের অঢেল আছে হ্যাঁ আপনাদের অঢেল আছে তবু আপনারা এরকম করছেন আর কী বলবো বলুন গরীব মানুষ ঠিক আছে আমি আমি চেষ্টা করছি চেষ্টা তো আমি করছিই আমি দিয়ে দেবো ঠিক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে